যেমন কেউ কিছু করলে পশ্চিমবঙ্গে হিংসাটাই বেশি কেউ যদি সে কিছু করে সেটা দেখে অন্য আর একজন করতে শুরু করে সে জিনিসটা হয়তো সেই ব্যবসাটা তখন আর ভালো চলে না আমাদের এখানের যাতায়াত ব্যবস্থাটাও তেমন একটা ভালো ছিল না কিন্তু এখন ভালো হয়েছে কিছু কিছু জায়গায় হয়তো গ্রাম্য এলাকাগুলো এখনও তেমনভাবে হয়ে উঠতে পারে নি নদীপথে যাতায়াত করা আমাদের এদিকে হয়তো ব্রিজ আছে ট্রেনের ব্যবস্থাটা হয়েছে এইভাবেই চলছে পশ্চিমবঙ্গের ব্যবসা তেমন একটা খুব ভালো চলে না